সাঁতার কাটার সময় আমি অনেক স বাধারও সন্মুখীন হয়েছি যেমন গুরুতর ঢেউ বা সমুদ্রে যখন সাঁতার কাটতে যাই বা সাঁতার কাটি তখন ঢেউয়ের সম্মুখীন হতে হয় সেগুলো মোকাবিলা করার জন্যই আমাকে তার পরবর্তী স্টেপ বলো বা পরবর্তী কীভাবে তার ঢেউ তার সাথে আমি মিলিয়ে চলবো সেটা আমাকে ভেবে নিতে হয় আগের থেকে নাহলে সেই ঢেউয়ের মুখে পড়লে আমি ডুবে যাবো তো সেইগুলো আমার টিচার বা আমার যে ছিলো যে আমাকে শেখাতো সে আমাকে পুরোপুরি বোঝাতো যে এইভাবে কাটলে বা ঢেউ আসলে তুমি এইভাবে কাটবে সাঁতার তার যার ফলে তুমি ঢেউয়ের বিপরীতে গিয়েও তুমি কখনো ডুববে না তারপরে সাঁতার সাঁতার কাটার পদ্ধতি বা নিয়মগুলি আপনার জানা থাকলে আপনার খুব সহজ এবং অনেক সিম্পিলভাবে সেই জিনিসটার সম্মুখীন বা মোকাবিলা করতে পারবেন আপনার স্যার বা আপনার গাইডলাইন যে থাকবে আপনার সাথে আপনাকে নিশ্চয়ই একটু একটু করে বোঝাবে যে এইভাবে সাঁতার কাটতে হয় হবে আমি সেই ঢেউগুলো সম্মুখীন করে হয়েছিলাম ফার্স্ট আপনি যখন ঢেউয়ের সামনে পড়বেন তখন আপনার পা এবং আপনার সামনের যে হাত দুটো স্টেবেল থাকা উচিত উপচু নিচু হলে কী হবে আপনি যখন ঢেউ আসবে তখন আপনার নিচে নিয়ে চলে যাবে তো স্টেবেল থাকলে আপনাকে ডোবাতে অতো সহজে পারবে না এবং আপনি এটা খেয়াল করবেন যে ঢেউ যখনই বা আপনার দিকে আসবে বা আপনি তার ঢেউয়ের মুখে যখন পড়বেন তখন আপনাকে মুখ সামনের দিকে রাখতে হবে বা সাইডে বা ডানদিকে কিন্তু আপনি যদি নিচু করেন তাহলে আপনার ভেতরে বা আপনার নাক দিয়ে জল ঢুকে আপনার ফুসফুষ যেয়ে আপনার মৃত্যু হতে পারে এটা সব সময় খেয়াল রাখতে হবে আমি যখন আপ ঢেউয়ের সামনে পড়েছিলাম তখন আমি এটা ভেবেছিলাম যে আমার মুখ বা আমার পা দুটো সামনের দিকে এক স্টেবেল্ভাবে সাঁতার কাটতে হবে ঢেউ যখন আসবে তখন ঢেউয়ের স্রোত হিসেবে বা ঢেউয়ের মতন করে আমাকে সাঁতার কাটা বা স ফ্লোট করে রাখতে হবে যাতে আমি জলের তলায় বা গভীরে না চলে যেতে পারি ঢেউয়ের সাথে এটা আপনার মাথায় বা আপনার স্মরণে থাকা উচিত সব সময় আপনার এটাও বোঝা উচিত যে ঢেউ যখন আসবে বা ঢেউয়ের মুখোমুখি পড়বেন যখন আপনাকে সব সময় মাথা ঠান্ডা এবং মন শান্ত করে রাখতে হবে মাথা ঠান্ডা না হলে আপনি আপনার ঢেউয়ের বা হাত বা আপনার হার্ট বিট বা আপনার হাত পা এগুলো কান্ট্রোল করতে পারবেন না আপনি ডুবে যাওয়ার আপনার ডুবে যাওয়ার সম্ভাবনা মারাত্মক বা অতিরিক্ত বেড়ে যাবে